বাইক চালানোর পৃথিবীর সবচেয়ে বড় প্রগলতা রুট বলে মনে করি লাদাখে যাওয়ার রাস্তাটা এবার বন্ধুদের সাথে যখন বাইকে করে আমরা যদি ধর লাদাখে যাব বা নিজে একাই ধর যাওয়ার কোনো ইচ্ছা হল লাদাখে যাওয়ার রাস্তাটা তখন খুবই মানে ভাল লাগে এবং অতি জনপ্রিয় গোটা ভারতবর্ষের লোকেরা বাইকাররা বাইকাররা যেতেও খুব ভালোবাসে